হ্যালো হ্যাঁ হ্যালো

বল বল আরে ওই ফাংশানের ব্যাপারটা তো তো আমার তো একদমই ভালো লাগে নি তোর কেমন লেগেছে আমি তো ঠিক বুঝতে পারছি না

একদম একদম একদম একজ্যাক্টলি একজ্যাক্টলি ঠিক ঠিক ঠিক নেক্সট টাইম বেটার হবে তবে আমাদের আমাদের উচিত ছিলো একটু ভালো গায়ক আনার কিন্তু আমরা আনতে পারি নি তবে মিউসিক কিন্তু ভাই খুব সুন্দর বাজাচ্ছিলো যে গিটারিস্ট ছিলো যে ড্রাম ছিলো তারা খুব সুন্দর বাজাচ্ছিলো কিন্তু উনি গায়কের স্কেলটা কিন্তু ম্যা চ হয় নি তালের সঙ্গে ঠিক ক্যাপচার করতে পারে নি মিউজিক নিতে পারে নি ব্যাপারটা হুম ঠিক ঠিক ঠিক ঠিক আছে তবে গনেশকা কিন্তু বাঁশি খুব সুন্দর বাজিয়েছে এটা কিন্তু মানতে হবে তাই নয় কি হুম আমার তো খুব ভালো লেগেছে কার কেমন লেগেছে আমি জানি না দারুণ দারুণ পল্লবকে স্যালুট পল্লব তো একদম একদম পল্লব ভাই খুব সুন্দর বাজিয়েছে একদম একদম নিতে পারে নি মানে একসাথে ওদের রিহার্সাল করা উচিত ছিলো আর একটু বাদ ঠিক ঠিক ঠিক ঠিক আর কী করবে নেক্সট টাইম মানে আরো ভালো করার চেষ্টা করবে